একটি ফুলদানি অর্ডার করেছিলাম ফুলদানিটি যখন আমি হাতে পেলাম প্যাকেজিং খুলে দেখলাম এতোটাই বাজে যে ভেতরে পুরো ফুলদানিটি ভেঙ্গে গেছে আমি এখন এই ফুলদানি ভাঙা ফুলদানির টাকাটা ফেরত চাই অথবা আমাকে অন্য কোনো ভালো ওই ফুলদানি ফেরত দেওয়া হোক